আমি যদি কোনো দিন ভ্রমণের সুযোগ পাই তাহলে তো আমি শ্রীলঙ্কায় যেতে চাই কারণ শুনেছি শ্রীলঙ্কা না কি চারিদিকে সমুদ্র এবং মাঝখানে একটি ছোট্ট দ্বীপ যেখানে নাকি রাবণ থাকত আগে এবং পৌরাণিক কাহিনিতে রাম সীতা এবং রাবণের যে যুদ্ধ সেখানেই হয়েছিলো তাই ভ্রমণ হিসাবে তো শ্রীলঙ্কাই বেছে নেবো কারণ সেখানে আমার খুব প্রাকৃতিক সৌন্দর্য হিসেবেও ভালো লাগে কারণ চারিদিকে সমুদ্র এবং পাশাপাশি যে রাবণের যে যেখানে থাকতো সেই জায়গাগুনো দেখার খুব একটা মন মন মেতেছে সেখানে যাওয়ার জন্য